আমি ছোটোবেলায় মা বাবা এবং পরিবার পরিজনদের হাত ধরে বাংলা ভাষা শিখেছি তারপর শিশু বিদ্যালয়ে এবং বিদ্যালয়ে শিখেছি এখনও শিখে চলেছি ভাষা নিয়ে অভিজ্ঞতা ভাষা এমন একটি জিনিস যা দিয়ে মানুষ ভাব প্রকাশ করতে পারে বিশেষ করে বাংলা ভাষা বহু আঞ্চলিক ভাষা আছে উত্তরবঙ্গের রাজবংশী ভাষা দক্ষিণবঙ্গে জেলাভিত্তিক ভাষা এবং আমি বাঙালি তাই আমার বাংলা ভাষা প্লি প্রিয় কিন্তু আমাদের আশেপাশে যেমন আদিবাসীদের আদিবাসী ভাষা ভুটানিদের ভুটানি ভাষা নেপালিদের নেপালি ভাষা ইত্যাদি আমি কিছুদিন আগে একটি পিকনিকে যাই এবং সেখানে গিয়ে একটি সমস্যায় পড়ি সমস্যাটি হলো যে আমি নেপালি ভাষা না জানাই সেই পিকনিকে গিয়ে আমি পিকনিকে জাগা খুঁজে পাচ্ছিলাম না এবং সেখানে হিন্দি ভাষার মাধ্যমে আমি জায়গা খুঁজে পাই ইত্যাদি